আপনি সম্প্রতি বাড়ি থেকে কাজ শুরু করেছেন এবং বুঝতে পেরেছেন যে ভিডিও কল এবং অনলাইন মিটিংয়ের জন্য আপনার আরও ডেটা প্রয়োজন এমন ভান করুন যে আপনি আপনার মোবাইল অপারেটরের গ্রাহক পরিষেবাতে কল করেছেন কেন আপনাকে আপনার পরিকল্পনা পরিবর্তন করতে হবে তা ব্যাখ্যা করুন এবং উচ্চ ডেটা ভাতাসহ নতুন পরিকল্পনাটি নির্দেশ করুন